আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার বাসিন্দা এখানে প্রধান ভাষা হলো মানভূম মানভূম ভাষা খুবই সুন্দর সে ভাষাটি শুনতে আমাদের পুরুলিয়া জেলায় অনেক সম্প্রদায়ের মানুষ থাকে যেমন আদিবাসী সম্প্রদায়ের মানুষ থাকে যেমন কুড়মি সাঁওতালি আদিবাসী ইত্যাদি অনেক সম্প্রদায়ের লোক থাকে তারা একসঙ্গে অনেক সুন্দরভাবে জীবনযাপন করে আমার প্রিয় ভা ভাষা হল বাংলা ভাষা আমি বাংলাতে কথা বলতে ভালোবাসি আমাদের বাংলাতে বিভিন্ন ধরনের প্রবাদ ও বাগধারা রয়েছে তারমধ্যে যেগুলো আমি যেগুলো কিছুগুলো আমি জানি যেগুলো আমি বলছি যেমন হল অমাবস্যার চাঁদ অন্ধকার দেখা অগ্নিশর্মা অর্ধ অর্ধ চন্দ্র আরও আছে আরও অনেক রকম রয়েছে যা যেমন উত্তম মধ্যম এক এক ঢিলে দুই পাখি মারা একাই একশো এইগুলি খুব ভালো লাগে আমার আমি বলতে মাঝে সাঝে বলতে অনেক পছন্দ করি আমাদের পুরুলিয়াতে যে বাংলা বাংলা ভাষা আমাদের যে পশ্চিমবঙ্গের বাংলা ভাষা সে বাংলা ভাষাতে কথা বলতে আমি অনেক পছন্দ করি ভালোবাসি আমি সব জায়গাতে প্রতিটা জায়গাতে আমি বাংলা ভাষায়ই কথা বলি আমি সবার সঙ্গে বাংলা ভাষাতেই কথা বলি অন্য ভাষাতে কথা বলতে যদিও আমার একটু অসুবিধা হয় বাংলা ভাষাতে আমার কোনো অসুবিধা নেই সেরকমই আমাদের সম্প্রদায় আমাদের পুরুলিয়াতে যে সম্প্রদায়ের লোকগুলা থাকে তাদেরও নিজের ভাষা আছে আদিবাসী ভাষা কুড়মি ভাষা সাঁওতালি ভাষা অনেক রকমের ভাষাই আমাদের এখানে প্রচলিত আছে বাট আমাদের এখানে সবথেকে প্রচলিত ভাষা হলো মানভূম ভাষা